হ্যাঁ আমি এবং আমার পরিচিতরা অনেকে বিজ্ঞান এবং গণিত নিয়ে পড়েছেন এবং এগুলি পড়ার জন্য তারা টিউশন বা অতিরিক্ত ক্লাসও নিয়েছে এই কোর্সগুলি ভারতে খুব একটা কঠিন নয় বললে চলে আবার কিছুটা ক্ষেত্রে কঠিনও বললে চলে কারণ যদি বলি যে বিজ্ঞান বা গণিত পড়ার জন্য কেন অতিরিক্ত ক্লাস নিচ্ছেন তাহলে বলতেই হয় যে আমি নিজে যেহেতু বিজ্ঞান নিয়ে পড়েছি সেক্ষেত্রে আমার কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে যে আমি যখন বাড়িতে গিয়ে এসে পড়েছি সেটা স্কুলের শিক্ষকরা পড়িয়ে দিয়েছে সেটা যেমন বাড়িতে এসে পড়েছি আমাকে সমস্যা এরকম দেখা গিয়েছে যে কিছু ক্ষেত্রে কোনো কিছু পড়া আটকে যাচ্ছে এর ফলে সেগুলি করতে পারছি না তখন কিছু ক্ষেত্রে ধরুন পুজোর সময় ছুটিতে থাকি এর ফলে আমি সেই সময় সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি না এইগুলো ওই সমস্যার সমাধান করার জন্য আমি পার্শ্ব শিক্ষক রেখেছিলাম বাড়ি থেকে পার্শ্ব শিক্ষক দিয়েছিল বলে টিউশন নিয়েছিলাম এছাড়াও আমি অতিরিক্ত ক্লাস করতাম অনলাইনের মাধ্যমে এখন যেহেতু সোশাল মিডিয়া খুব একটা বড় প্ল্যাটফর্ম ইউটিউব থেকে সব কিছু করে নেওয়া যায় বা জেনে নেওয়া যায় সেই জন্য আমি ইউটিউব থেকে পড়াশোনা করতে থাকি এবং ওখান থেকে অতিরিক্ত ক্লাস নিয়েছি এবং টিউশন নিয়েছি এছাড়া আমার একজন পরিচিত মাসি ছিলেন যে গণিত নিয়ে পড়েছে তার ক্ষেত্রেও দেখেছি সে গণিত তো নিজে করে নিতে পারত কিন্তু যখন একটু উঁচু ক্লাসে গিয়েছে সেক্ষেত্রে সে কিছু ক্ষেত্রে তার অঙ্ক করতে সমস্যা হয়েছে কিছু অঙ্ক সে জানত না নতুন নতুন নিয়ম সেক্ষেত্রে যারা বেশি জানে মানে যারা ওইগুলো নিয়ে আগে গণিত নিয়ে পড়ে এসেছে সেই সব পার্শ্ব শিক্ষকের কাছে তারা গিয়েছে স্কুলের শিক্ষকরা তো অবশ্যই সাহায্য করত কিন্তু তার পরেও তারা পার্শ্ব শিক্ষকের কাছে গিয়েছে এবং পার্শ্ব শিক্ষকরা তাদেরকে তাদের সমস্যা থেকে সম্মুখীন যেটা হয়েছিল সেটার সমাধান তারা করেছে এছাড়াও সেই মাসিটাও দেখেছি সে অতিরিক্ত ক্লাসও করছে অনলাইনে এইভাবে তারা টিউশনে অতিরিক্ত ক্লাস নিয়েছে আর এই কোর্সগুলি ভারতে খুব একটা কঠিন নয় আর কিছুটা ক্ষেত্রে কঠিন কারণ যেহেতু বিজ্ঞান আর গণিত বিজ্ঞান আর গণিতের উপর পুরো আমাদের পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে কারণ বিজ্ঞান ছাড়া পুরো পৃথিবী এখন অচল কারণ পুরোটাই এখন ডিজিটাল মাধ্যম হয়ে এসে দাঁড়িয়েছে কিছুটা ক্ষেত্রে আর গণিতের জন্য গণিতের যদি সঠিক সমাধান সঠিক না গোনার মাধ্যম থাকে তাহলে একটুখানি যদি গোনার ভুল হয় সেক্ষেত্রে বিশাল বড় সমস্যার সম্মুখীন হতে হবে এই যে ধরুন ইসরো গেল এখানে যদি ফিজিক্স আর ম্যাথ না থাকত সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হতো যদি বিজ্ঞান ঠিকভাবে না কাজ করত বা গণিতে যদি একটুখানিও ভুল হতো গোনা গণনা করার ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে এর ফলে কিছু ক্ষেত্রে এটা কঠিন বললেও চলে কারণ কিছু অঙ্ক এরকমও থাকে যেগুলোর ক্ষেত্রে বাচ্চারা করতে পারে না বা ছেলেমেয়েরা করতে পারে না সেই জন্য কেউ কেউ গণিত নেওয়ার পরও তারা পড়াশোনা ছেড়ে দেয় আবার কিছু ক্ষেত্রে এরকম আছে যে তারা গণিত নিয়ে খুব ভালোভাবে পড়াশোনা করেছে বিজ্ঞানের ক্ষেত্রেও সেমভাবে দেখা যায় কিছু জন পড়াশোনা করতে পারে না ছেড়ে দেয় তারা বিজ্ঞান নেওয়ার পর আর কিছু জন খুব ভালোভাবে পড়াশোনা করে এর ফলে বলা যায় ভারতে কিছু কিছু জনের কাছে এটা কঠিন এবং কিছু জনের কাছে এটা কঠিন নয় এইগুলো হচ্ছে কথা